পাখি আমরা ছোট থেকেই গ্রামে বাস করি তো ছোট থেকেই বাবা কাকা দাদাদের হাত ধরেই যেমন শিখেছি যে এটাই শালিক পাখি এইটা টিয়া পাখি এটা ময়না এটা ঘুঘু এইভাবেই দেখে এসেছি ছোট থেকে দাদারা কাকারা বাবারা ওদের কাছ থেকে শিখতে হয় আমি গাড়িটা সে কোনও ব্যবহার নি করি না যে বাবা এ শেখাবে ও শেখাবে না এগুলো আমরা ছোট থেকেই মার হাত ধরে হয়তো কোথাও রাস্তায় বেরিয়েছি এই দেখ এইটা না টিয়া পাখি এ কখনো হয়তো দেখলাম এক ঝাঁক পাখি উড়ছে তখন দেখলো এইটা হয়তো এ ঘুঘু পাখি কি এই একটা পাখির যাচ্ছে দল যাচ্ছে এটা টিয়া পাখি এইভাবেই আমরা পাখি দেখে দেখে শিখেছি যে কোনটা কোন পাখি কীরম ডাকে এই যখন কোকিল বসন্তকালে কোকিল ডাকে তার ডাক শুনেই আমরা চিনি যে এইটা কোকিল ডাকছে কোকিল কালো রঙের হয় দেখা যায় যেমন কাক সে কা কা করে এটা আমরা ছোট থেকেই দেখে দেখে এসেছি যে কা কাকের ডাক কাকের ডাক শুনেই জানি যে এটা কাক তো কোকিল টিয়া পাখি প্রত্যেকের তো ডাক আলাদা আলাদা না আলাদা আলাদা ডাক শুনে বোঝা যায় যে এটা কী ও ওইটা কোন পাখি ডাকছে এটা শালিক পাখির ডাক সব বিভিন্ন পাখির ডাক শুনে শুনে আমরা ছোট থেকে শিখেছি যে এই পাখিটা এইরকম ডাক সব পাখিগুলো আমরা মোটামুটি চিনি চড়ুই পাখি এগুলো সবই আমরা গ্রামে বাস করি তো সবই আমাদের চেনা পাখি